আমার কাছে একটি বেডশিট আছে সেই বেডশিটটি মোটামোটি লম্বা এবং চওড়ায় ঠিকই আছে তবে কাপড়টা একটু মনে হচ্ছে পাতলা মানে কাপড়টা যদি আরেকটু মোটা হত আরেকটু ভালো লাগত বাকি এমনি জিনিসটা যে যেরকম পেয়েছি চেয়েছি সেরকমই পেয়েছি